হ্যাঁ বলুন না আমি তো বললাম যে বাড়িতে একটু সমস্যা আছে দু দিনের ছুটি নেবো বলেছিলাম না না বুঝতে পারছি না সমস্যা ছিল ওই জন্যই নিচ্ছি মানে আগের মাসগুলো দেখুন সেগুলোতে তো ছুটি নেই এই মাসে একটু সমস্যা আছে ওই জন্যই

না যখন জাহাজ থাকে তখন হচ্ছে চা খেতে যাওয়া বা গল্প করা এরম ব্যাপার তো হয় না তা আপনার বোধ হয় ভুল হচ্ছে কোথাও আপনি